কৃষকরা বা বাড়ির পেছনে করা পোলট্রি পালনকারীরা তাদের হাঁস মুরগির প্রজননের জন্য বিভন্ন কর্মসূচি পালন করে এবং তারা সঙ্গী নির্বাচন করার সময় বিভিন্ন বিবেচনা করে তাদের তাদের বিভিন্ন কাজগুলি করে থাকে এবং তারা এটা লক্ষ্য করে যে কোনও হাঁস বা মুরগি তারা তার পুরুষ হাঁস বা না পুরুষ মুরগি বা স্ত্রী হাঁস না স্ত্রী মুরগি এই দুটোকে তারা বিবেচনা করে লক্ষ্য করে তারা তাদের প্রজনন ঘটানোর যে কর্মসূচি বিভিন্ন কর্মসূচি তারা পালন করে থাকে এবং তাদের শারীরিক বৈশিষ্ট্য লক্ষ্য করে তাদেরকে নির্বাচন করে আমি বিভিন্ন ছোট বা তরুণ প্রাণীদের যত্ন নিয়ে থাকি যেমন তাদের তাদের খাবার তাদের আর তাদের নিত্য নৈমিত্তিক বিভিন্ন কোনও অসুবিধা বা সুবিধার সম্মুখীন হয় কি না এবং তাদের শারীরিক যে অক্ষমতা সেগুলোর দিকে আমি লক্ষ্য রাখি এবং তাদেরকে তাদের সুবিধা অসুবিধা মতো তাদেরকে খাবার দেওয়া এবং তাদের যত্ন করা তাদেরকে বিভিন্নভাবে যত্ন করে তাদের তাদেরকে বিভিন্নভাবে পালন করে থাকি এবং হচ্ছা তাদের যাতে কোনও অসুবিধা হয় না হয় সেই বিষয়ে তাদের উপর নজর রাখি এইভাবে আমি তাদের যত্ন করে থাকি